বিশেষভাবে অনন্য বা সুন্দর প্রাকৃতিক পরিবেশসহ একটি জায়গায় ভ্রমণের কথা উঠলেই আমার মনে আসে শিলং শহরটির কথা শিলং শহরটি দার্জিলিংয়ের খুবই কাছে অবস্থিত এখানে যেতে হলে আপনাকে আপনার কাছাকাছি রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের জন্য রওনা দিতে হবে সেখান থেকে নেমে আপনাকে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে পথের মাধ্যমে ঠিক কয়েক ঘন্টা এবং কয়েক কিলোমিটার অতিক্রম করে শিলং নিয়ে আপনি পৌঁছাতে পারবেন মনোরম দৃশ্য পাহাড়ের কোলে একটি শহর যেখানে ছোটো ছোটো বিন্দু বিন্দু ঘর এবং তাতে কিছু কিছু জন জনমানুষ ঘোরাঘুরি করছে এখানে স বিভিন্ন রকম খাবার দাবারের হোটেল অথবা থাকার ব্যবস্থা আপনি পেয়ে যাবেন